পশ্চিমবঙ্গে একটা নতুন চ্যানেল অ্যাক্টিভেট হয়েছে নতুন বলতে পুরাতনই স্যাটেলাইট চ্যানেলটা হল সিএন তারা অনবরত নতুন নতুন কিছু ঘটনা তুলে ধরে যেটা আমাদেরকে খুবই শিক্ষণীয় এবং করার জন্য অনেক কিছু কল্পনিক ঘটনাও বলে যেটা দেখে আমার খুব ভালো লাগে আমি সেটা বলব যে প্রত্যেকের এই চ্যানেলটার বিষয়ে একটু নজর রাখা উচিত যেটা আমাদের শিক্ষণীয় সেটাই শিখব খারাপ কিছু যেটা সেটা বর্জন করাটাই বেটার